গ্রামের মানুষেরা যেহেতু অশিক্ষিত সেহেতু তারা অনায়াসে জমিদারদের ছলের শিকার হয় এবং তারা নিজের জমিতে কর্মচারীর মতো কাজ করে জমিদারদের কাছে তাদের জমির দলিল দিয়ে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হয় আর জমিদাররা তাদের এই অশিক্ষিতর সুযোগ নেয় এবং গ্রামের কোনো অসুবিধা হলে তারা গ্রাম পঞ্চায়েতের কাছে যায়